হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি হ্যাঁ তোলা হয়

কিরকম কাজের জন্য সেরকম পয়সা আপনি কোন জায়গায় কোথায় কী ছবি তুলবেন ও হ্যাঁ দশ পনেরো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম কোয়ালিটির ছবি ওঠে হ্যাঁ পাওয়া যাবে কেন যাবে না ডিসকাউন্টের মধ্যে এখন কাজ হচ্চে হ্যাঁ কেন যাবো না

কাজের শেষে টাকা নেওয়া হয় হুম হবে

না না না না হ্যাঁ অবশ্যই

হ্যাঁ ঠিক আছে